আমি অনেক ধরণের সেলাইয়ের মাধ্যমে অনেক জিনিস তৈরি করি কিন্তু আমার কাছে সব থেকে কঠিন যেটা মনে হয় ব্লাউজ তৈরি করা এই ব্লাউজের ঠিকঠাক মাপ নিয়ে সেলাই করে যা যা ডিজাইন বলবে সেই ডিজাইনে তৈরি করা খুব মুশকিল আমার কাছে মনে হয় কারণ এখনো পর্যন্ত আমি যে কটা ব্লাউজ বানিয়েছি তারা যারা ব্লাউজ বানাতে দিয়ে যায় তারা প্রচুর রকমভাবে তাদের ডিজাইনগুলো বলে যায় তো সেইগুলোকে ধীরে সুস্থে বানাতে আমার প্রচুর সময় লাগে যেমন একটা ব্লাউজ বানাতে আমার চার দিন সময় লাগে তো আমি মনে করি যে চুড়িদার বানাতে অতটা বেশি সময় লাগে না চুড়িদারের থেকেও আমার ব্লাউজ বানাতে বেশি সময় লাগে এবং এইটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয়েছে প্রথম যখন আমি ব্লাউজ বানানো শিখি প্রথমে তো আমি পারতামই না অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে তারপরে আস্তে আস্তে নিজে ব্লাউজের পিস কিনে নিজে বানাতে বানাতে খারাপ হতে হতে আস্তে আস্তে সেটা ভালোর দিকে চলে যায়